আশেপাশের জায়গায় শহরে ভ্রমণ করার সময় আমি পরিবহন সম্পর্কিত একবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম কলকাতায় এমনি এমনিতেই যানজট শহর প্রচুর থাকে একবার দক্ষিণেশ্বর যাওয়ার পথে বাসে করে যাচ্ছিলাম এত জ্যাম ছিল যে সেখানে পৌঁছোতে পৌঁছোতেই প্রায় বারোটা একটা বেজে যায় এর জন্য আমরা পুজোও দিতে পারি নি আর ওখান থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য কীসে করে যাব তাও বুঝতে পাচ্ছিলাম না কেউ বলছিলো বাসে করে যাও কেউ বলছিলো অটো বুক করে যেতে আবার কেউ কেউ বলছিলো লঞ্চে করেও বেলুড় মঠ যাওয়া যায় শেষে একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে জিজ্ঞেসা করে আমরা লঞ্চে করে বেলুড় মঠে যাই ফিরে আসার সময় ট্রেনে করে এসেছিলাম এতে একটু ভিড় হয়েছিলো কিন্তু বেশি ঝামেলা বা ঝঞ্ঝাট পোহাতে হয় নি